আমার শহরের সবথেকে প্রিয় জিনিস হলো রাস্তাঘাট ব্যবস্থা আমার এটি পছন্দ করার কারণ রাস্তাঘাট ব্যবস্থা যেকোনো জায়গায় ভালো হওয়া উচিত বিভিন্ন কিছু শাকসবজি ফল বা কোনো মাংস জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম সেগুলো সমস্ত কিছু রাস্তাঘাট যদি খারাপ থাকে তাহলে সেগুলো রাস্তায় যখন নিয়ে যাওয়া হয় কোনো খারাপ রাস্তার মাধ্যমে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা বেশি থাকে তো আমাদের এখানে শহরে রাস্তাঘাটের ব্যবস্থা খুবই ভালো খুব অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি যে কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া হয় তাই এই রাস্তাঘাট ব্যবস্থাটি আমার খুবই পছন্দ